হ্যাঁ তো আমি নিয়ে যাব আপনাকে তো শুধু ওই যেখানে কাঁথা স্টিচের জিনিসগুলো পাওয়া যায় সেখানে যাবেন না কি কোনো পাশাপাশি জায়গায় আবার ঘোরাঘুরি করতে চান হ্যাঁ তো কাঁথা স্টিচের কাজ বলতে নদীয়ায় দেখুন স্টেশন যে আছে তো নদীয়া স্টেশন ওই নদীয়া নদীয়া স্টেশনের সামনাসামনি যে সমস্ত দোকানগুলো আছে সেখান থেকে কাঁথা স্টিচ বা যে কোনো ধরনের কাপড়ের সমস্ত কিছু ওখান থেকে ভালো পাওয়া যায় তো আবার হ্যাঁ বলুন সময় আপনি কেমন কিলোমিটারে ভাড়া করবেন নাকি নিজের মতো করে যেমন যাবেন সেভাবেই ভাড়া করা হবে সেটা বলুন কীভাবে করতে চান দেখুন আপনি আপনি যেখানে বলবেন সেখানে নিয়ে যাব পার কিলোমিটার আপনাকে দশ টাকা করে চার্জ দিতে হবে হুম আর আর কোনো গাইড লাগবে কি আপনাকে তাহলে গাইড যদি যায় আমি গাইড সঙ্গে নিচ্ছি ওর জন্য এক্সট্রা চার্জ আপনাকে কিন্তু দিতে হবে এক্সট্রা মোটামুটি পাঁচশো টাকার মত ধরুন না আচ্ছা ঠিক আছে তাহলে আমি গাইড জোগাড় করছি আর আপনি কোথায় আছেন আমাকে বলুন আমি সেখানে যাচ্ছি যাওয়ার পর আপনাকে ওখান থেকে তুলে নেব

হ্যাঁ আমি আসছি যাওয়ার পর আপনাকে আমি ফোন করছি ঠিক আছে হ্যাঁ শাড়ি আছে তার পরে ধরুন বিভিন্ন রকমের ওয়াল ক্লথ যেগুলো থাকে সেগুলো হতে পারে হ্যাঁ এবার দেখুন যারা দোকান তারাই তো ওটা ভালো বলতে পারবে হুম বা আমি ছেলেদের জন্য জিনিসপত্র আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি হ্যাঁ পাঞ্জাবি হয়ে যাবে প্লাস ধরুন যদি কোনো হোম ডেকোরেশনের যদি কিছু নিতে চান সেগুলো হবে হুম

হ্যাঁ দেখুন না গেলে আপনি অনেক কিছুই পাবেন হ্যাঁ আগে তো যাওয়া চাই চলুন আপনাকে নিয়ে যাই তার পরে দেখুন হুম মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট ঠিক আছে আমি আসছি আপনি রেডি থাকুন হ্যাঁ